আমাদের বাগানে আমাদের যে সমস্ত আমরা যেখানে থাকি সেইখানে কিছু গাছপালা আছে যেমন অর্জুন আছে জাম আছে আরও একরকম যেগুলাতে কি হয় না ঘরের চৌকাঠ দরজা জানলা এইসবগুলার কাজে লাগে এগুলার তাড়াতাড়ি আমাদের বিকায়ও তো সেই কারণে আমরা যে বাগানটা করেছি তো ওই বাগানটার সঙ্গে যদি আমরা যেগুলা আমাদের কাছের লোকেরা আমাদের যে অঞ্চলটায় থাকি সেই অঞ্চলের মানুষজনেরা যাদের হয়তো ঘর চাহার জন্য লাগবে দরজা জানলা বানাবার জন্য লাগবে তো সেইরকম গাছ যদি আমরা আমাদের বাগানে রাখতে পারি তো আমরা ওটা তাড়াতাড়ি বিকারও ব্যবস্থা করতে পারবো তাছাড়া আমাদের বাঁচে থাকার জন্য কিন্তু আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস এই যে শ্বাস যন্ত্রটাই নিচ্ছি এইটার জন্যে কিন্তু অক্সিজেনেরও দরকার যেটা আমরা লোকের মুখে শুনি সেই জন্যে চারপাশটা যদি আমরা সবুজ রাখতে পারি আমাদের অক্সিজেনটা আমরা পাব আর এই সবুজ রাখলে আমাদের রোগ অসুখও কম হবে আমাদের পরিবেশটা ভালো থাকবে তো সেই কারণে আমাদের যেঠিন আমরা আছি ঐ ঠিনের মতন যদি আমরা গাছ আমরা বাগানে রাখি তো বাগানটাও দেখতে ভালো থাকবে চিরসবুজ থাকবে তা এটারও আমাদের দরকার আছে সেই জন্যে আমরা আমাদের মতন গাছপালা আমরা আমাদের বাগানটায় রেখেছি আর রাখবো আরো বাড়াবো